হ্যালো

এটা কি হাওড়া সবজি মার্কেট বাদামতলা আচ্ছা বলছি দিদি হচ্ছে আপনার ফোন নম্বরটা পেলাম এখন আপনি আমার বাড়ির কিছু কাজে সবজি টাটকা সবজি একটু দিতে পারবেন আচ্ছা দরদাম একটু ঠিকঠাক করে নেবেন হ্যাঁ মালগুলো কিন্তু আমার টাটকা চাই হুম আচ্ছা আচ্ছা তার হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে আমি নিজে যাবো না মোটামুটি আপনাকে সব হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো কোনটা হুম হুম আমার এই সবজি টবজি সবজি বলতে শাক টাক লাগবে আর এখন কি বাঁধাকপি একটু ভালো হবে

আচ্চা হ্যাঁ দেখুন মোটামুটি তাহলে আমি একজন পাঠিয়ে দেবো হ্যাঁ আমি পাঠিয়ে দেবো আর সেইভাবে আমি টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দেবো আপনি ফর্দটা করে গুছিয়ে কমপ্লিট করে দিয়ে দেবেন হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন মোটামুটি মালগুনো একটু ভালো দেবেন আর যদি এরকম পজিশান রাখেন আমার আমার বাড়ি প্রায়ই অনুষ্ঠান হয় হ্যাঁ আমার বাড়িতে প্রায়ই অনুষ্ঠান

হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুম আচ্ছা হচ্ছে হচ্ছে আমার কিন্তু সব নগদ পেমেন্ট আমি কিন্তু আপনাকে কোনো বাকি রাখবো না আপনি সেইটা যেন ভাববেন না হুম হুম ঠিক আছে